দেখুন কাজের জায়গাতে কঠিন পরিস্থিতি সামাল দেওয়া একটা ভীষণ বড়ো বিষয় এই বিষয়টা কোন আপেক্ষিক বিষয় নয় তবুও বলতে হচ্ছে যে কোন কঠিন পরিস্থিতি সামনে এলে আমরা আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতিটা প্রয়োগ করি পদ্ধতিটা হচ্ছে এটাই যে প্রত্যেকেটি প্রত্যেকটি কাজের বা প্রত্যেকটি বিষয়ের একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে কিন্তু আমাদেরকে মেনে নিয়েই কাজ করতে নামতে হয় কিন্তু সেই প্রতিক্রিয়াটাকে আমাদের স্বাভাবিক এবং সহজাত হিসেবেই ধরে নিতে হবে এবং সেই প্রতিক্রিয়াটার সামাল দিতে গিয়ে আমাকে এই পরিস্থিতিটার যে পরিবর্তন ক্রমশ বাড়বে ক্রমশ অসুবিধাটা তৈরি হবে ক্রমশ জটিলতা তৈরি হবে এটা কে অতিক্রম করতে গেলে আমাদের ধৈর্যের সঙ্গে এটার যে পরিণতি ক্লাইম্যাক্স ম্যাচুরিটি সেই ম্যাচুরিটির একটা চেঞ্জের পরিবর্তন হবে সে পরিবর্তনটা হচ্ছে অবস্থাগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন এবং সেই গুণগত পরিবর্তনটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং সেটাও এক সময় পুরোনো হবে সেটাও এক সময় অচল হবে তখন সেটাকেও বাতিল করতে হবে কিন্তু এই যে পদ্ধতি জটিল পরিস্থিতি সামাল দেওয়ার যে মানে ক্রম মানে ক্রম বর্ধমান যে পদ্ধতিটা এই পদ্ধতিটার জোরেই যেটা আপনার পরিভাষায় বলতে পারি যে দ্বন্দমূলক বস্তু বাদ এটা বলাও যেতে পারে এটার সঙ্গে প্রায়ই অনেকটা ম্যাচ হয় অনেকটা কি ম্যাচটা পুরোটাই প্রায় ম্যাচ হয় এই পদ্ধতিতে আমরা যেকোন জটিল পরিস্থিতির মানে মোকাবিলা করে থাকি